আমার ছোটোবেলার প্রিয় স্মৃতির মধ্যে রয়েছে বন্ধুদের সাথে স্কুলে যাওয়া এবং সেখানে স্কুলে থাকাকালীন তাদের সঙ্গে মজা করা আমার মনের ওই পড়ছে এখনও যে স্কু বন্ধুদের সঙ্গে সাইকেলে করে মজা করতে করতে স্কুলে যেতাম এবং স্কুল বসে গেলে বন্ধুদের সঙ্গে ক্লাসে ম্যাডাম থাকাকালীন একটু আধটু পড়াশুনার মাধ্যম ফাঁকেও মজা করতাম এবং বন্ধুদের সঙ্গে সমস্ত রকম খেলা ধুলা ইয়ার্কি ফাজলামি আড্ডা এবং বন্ধুদের সঙ্গে ঘোরাঘুরি এবং এখানে সেখানে যাওয়া যাওয়ি দোকানে আড্ডা মারা এবং স্কুলে আরও বিভিন্ন রকম টিফিনে একসঙ্গে বন্ধুদের সঙ্গে খাওয়া দাওয়া করা এবং ওই টিফিন শেষ হয়ে গেলে তাদের সঙ্গে একসঙ্গে আবার ক্লাসে স্টার্ট করা এবং ক্লাস শেষ হয়ে গেলে বন্ধুদের সঙ্গে একসঙ্গে সাইকেলে করে রাস্তায় গল্প করতে করতে আড্ডা করতে করতে চারিদিকে ঘুরে ঘুরে এখানে সেখানে করে মাঠে দাঁড়িয়ে একসঙ্গে ঘরকে এসা ঘরে এস থেকে এসে বইয়ের ব্যাগ খুলে দিয়ে ড্রেস খুলে তারপরে আবার গ্রাউন্ডে বন্ধুদের সঙ্গে খেলতে যাওয়া আমার এই ক স্মৃতিগুলি আজও খুব ভালো লাগে